স্বেচ্ছাসেবক হিসাবে গ্রামের মানুষের মানে সমাজে অনেক সবার ভালো কাজে সামিল হয়েছি সবাইকে উপকার করেছি যেমন আমাদের গ্রামে বাইরে থেকে অনেক ফরেনাররা আসে এসে ইংরেজিতে কথা বলে এবং হিন্দিতে কথা বলে আমাদের গ্রামের মানুষেরা তো সবাই তো সমান শিক্ষিত নয় না এবার তার ক্ষেত্রে আমি তাদের সাথে কথা বলে মানুষকে কী বলতে চাইছে সেটা তাদেরকে বলে বুঝিয়ে দিই এবং বিশেষভাবে কোনো একটা মানুষের কিছু বেশি রোগগ্রস্ত হয়ে গেলে বাইরে বিদেশে যেই সব পণ্ডিচারী এবং ভেলোর সেখানে গেলে তো আমাদের বাংলা ভাষাটা ইউজ করা যায় না সেখানে হিন্দি তামিল এইসব চলে এবার সেটাকে মানুষকে আমি ওখানে নিয়ে গিয়ে তাদের উপকার করি হিন্দিতে তাদেরকে বুঝিয়ে দিই ডক্টরকে এবং আমাদের যে গ্রামে যাকে নিজে যেমন তাকে ভালোভাবে দেখাশোনা করি তাছাড়া কোথাও একটা ডাক্তারের কাছে গেলে কিছু একটাভাবে মানুষকে কিছু একটা কোশ্চেন করছে না বুঝতে পারলে সেটাকে আমি বাংলায় বলে বুঝিয়ে দিই আমাদের গ্রামের মানুষকে তাছাড়া আর তাছাড়া আমাদের গ্রামে রক্তদান শিবির হলে সেখানে আমি মানুষকে বলে নিয়ে যাই বলে নিয়ে গিয়ে সেখানে আমি নিজেও রক্তদান করি এবং তাদেরকে উদগ্ধ করে দিই যাতে সমাজের কাজ করে তাছাড়া রক্তদান করে মানুষের সমাজের পাশে দাঁড়াই এবং তাছাড়া জামা কাপড় ভাবে ই করে দিই জামা কাপড় দান করি এবং গ্রামের কাজে আমি যাদের যারা গরিব মানুষ আছে তাদেরকে তাদের পাশে দাঁড়াই সবজি চাল ডাল দিয়ে তাদেরকে সাহায্য করে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং সবাইকে ভালোবেসে বুকে টেনে নিই সবাইকে সম্মান করি এবং জামাকাপড় দানও করি তাদের সমাজে চলতে গেলে কিছু কিছু মানুষ আছে তাদের জীবন জীবিকা নিয়ে খুবই একটা খারাপ অবস্থা থাকে তাদের কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করি মানুষকে কিছু হলেও একশো টাকা বলো বা দুশো টাকা বলো তাদেরকে সহযোগিতা করি তাছাড়া মানুষকে বিভিন্নভাবে আরও গ্রামে আমাদের কোনো একটা বাইরে থেকে ইঞ্জুরি আসলে গ্রামে মানুষদেরকে তাদের সাথে কথা বলি কি সুযোগ সুবিধা পাইয়ে দিই তাদেরকে তাছাড়াও অনেকভাবে কিছু যেমন আমাদের গ্রামে আমাদের পঞ্চায়েত থেকে কিছু একটা দিলে তাদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমি আমাদের গ্রামের মানুষদেরকে সেই জিনিসগুলো পাইয়ে দেওয়ার ব্যবস্থা করি এবং কোনো একটা জায়গায় যদি কেউ যেতে চায় যে যেতে পারছে না ভাষার বুঝতে পারে না সেই জন্য তাদেরকেও মানে বলে আমাকে আমি সেখানে নিয়ে যাই নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি নিয়ে তাদেরকে সঠিকভাবে আমাদের গ্রামে এনে পৌঁছে দিই তাছাড়া অনেকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিই যেমন সবাইকে চাল ডাল দিয়েও উপকার করি মানুষের পাশে দাঁড়াই এবং আমাদের অনেক বিভিন্ন কাজে তাদের পাশে এসে দাঁড়িয়ে সাহায্য করি তাছাড়া আমাদের গ্রামে অনেক ডক্টর আছে সে ডক্টরগুলো এই বাংলা ভাষা বোঝে না হিন্দিতে কথা বলে এবং আমাদের গ্রামের মানুষেরা যখন সেসব ডাক্তারের কাছে যায় তখন তাদের ভাষা বুঝতে পারে না আমি তাদেরকে নিয়ে যাই তাদের কাছে গিয়ে তার সে ডাক্তারটা কী বলছে এবং আমাদের গ্রামের মানুষটা কী বলছে সেটা দুজনের দুজনের মধ্যে পরিবেক্ষা করে দিই সেটা সবই বুঝতে পারে তখন তার কী রোগ হয়েছে তাছাড়া এই সব নিয়ে অনেক কিছু সাহায্য করে দিই একটা ওষুধের দোকানে গেলে যে মানুষটাও অসুস্থ হয়েছে এবার সবাই তোর সমান ইংরেজি পড়তে পারেন এবার সেটাকে পড়ে দিয়ে সাহায্য করি বলি যে এই ওষুধটা দিন সেই জন্য এই ওষুধটাও দিয়ে দেয় তাছাড়া অনেক অন্ধ ব্যক্তি আছে তাদের তারা একটা কোনো দোকানে গেলে টাকা পয়সা দিতে তাদের সমস্যা হয় সেখানেও মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিই যে কত টাকা হয়েছে সেটাও মিটিয়ে দিই দিয়ে তাছাড়া আরও অনেক কিছু আছে যেমন আমাদের বোম্বে বিখ্যাত ডাক্তার আছে সেখানে আমাদের গ্রামের মানুষ যেতে চায় সেখানে কথাবার্তা তাদের অসুবিধা হয় সেখানে সেই জন্য গিয়ে আমি হিন্দিতে তাদের সব কিছু বুঝিয়ে দিয়ে দিয়ে তাদেরকে সেখান থেকে সসম্মানে বাড়িতে নিয়ে আসি সবাইকে নিয়ে আসি